আমার ছোটো থেকেই ইচ্ছা যে আমি একজন ক্রিকেটার হব সেই হিসেবে আমি ছোটো থেকেই ক্রিকেট খেলাকে বিভিন্ন রকমভাবে প্র্যাকটিসের সাথে যুক্ত আছি নানা প্রশিক্ষক কাছে আমি এ ব্যাপারে প্রশিক্ষণ নিয়েছি এবং এখনো নিচ্ছি যাতে আমি বড়ো ক্রিকেটার হতে চ পারি বর্তমানে আই পি এল সহ বিভিন্ন রকম যে খেলাধুলা হচ্ছে সেই সমস্ত খেলাধুলা আমাকে বিশেষভাবে এই বিষয়ে আগ্রহ সৃষ্টি করেছে সেই সঙ্গে আমাদের ভারতের যে বড়ো বড়ো ক্রিকেটাররা আছেন সচিন সৌরভ এনাদের খেলা দেখে আমি এই ক্রিকেট খেলার প্রতি বিশেষভাবে আগ্রহী হই এবং এই খেলাকে আমি আমার একটা নেশার মতো হয়ে গেছে এই খেলা আমি অনেক দিন থেকে নানাভাবে খেলে চলেছি প্র্যাকটিস করে চলেছি এবং এই খেলাতে যদি আমি বড়ো কিছু হতে পারি তাহলে সেটা আমার কাছে একটা স্বপ্নের মতো হবে এবং এই জন্য আমি নানাভাবে নিজেকে সুযোগ খোঁজার চেষ্টা করছি এবং প্র্যাকটিস করছি যাতে এই খেলাতে আমি উপরে উঠতে পারি এবং অভিজ্ঞতা অর্জন করতে পারি